আমি একটা অনলাইনে প্রোডাক্ট নিয়েছিলাম কিন্তু সেই প্রোডাক্টটা একদম ভালো নয় আমি সেটা ফেরত দিয়ে দিতে চাই কারণ প্রোডাক্টটার কোয়ালিটি ভালো নয় বেড সিট নিয়েছিলাম সেটার দাম অনুযায়ী জিনিসটা কোয়ালিটি ঠিক নয় তো কালারটা সুন্দর কিন্তু কালারটা সুন্দর হলে তো আর হবে না কারণ তার কোয়ালিটিটা দেখতে হবে কারণ কোয়ালিটি ভালো না হলে সেটা ব্যবহারের উপযোগী হবে না আর এটা কী বলুন তো এটা কটনের নয় মানে পিওর কটন নয় এটা মিক্সড করা মানে খসখসে নরম টাইপের নয় তো সেই কারণে আমি এটা দিয়ে দিতে চাই তো তার প্রসেসটা একটু বলে দিন কারণ আমিও প্রসেসটা জানি না ফেরত দিয়ে দেব তো ওই জন্য আমি সেটা দিয়ে দিতে চাই প্রোডাক্টটা প্রসেসটা বলে দিন আমি পোডাক্টটা রাখব না আমি ফেরত দিয়ে দেব আর আপনাদের প্রোডাক্টে যে রেটিং দেখাচ্ছে সে রেটিংটা তো দেখছি প্রোডাক্টের সঙ্গে কোন মিল নেই অনেকটা রেটিং দেখিয়েছিলো তো আমি সেইটা দেখেই প্রোডাক্টটা নিয়েছিলাম তো রেটিং অনুযায়ী একদম প্রোডাক্ট ভালো নয় তো এই জিনিসটা তো ভালো নয় এগুলো কি তাহলে মিথ্যে রেটিং থাকে ঠিক আছে এর পরে এবার দেখে শুনে বুঝে নিতে হবে এবারের মতন এটা করে দিন আমি এটা ফেরত দিয়ে দেব